আমার বাড়ির পাশে মুরগি এবং হাঁসের দুটি পোলট্রি ফার্ম আছে সেই পোলট্রি ফার্মগুলিতে কম দামে খুব ভালো কোয়ালিটির মুরগি পাওয়া যায় আমার যখন দরকার হয় আমি প্রয়োজন মতো সেই ফার্মগুলি থেকে সহজেই মুরগি এবং হাঁস নিয়ে আসি আমার পোলট্রি ফার্ম যদি আমি চালাতে চাই তাহলে আমি প্রথমে যেখান থেকে ছোটো ছোটো মুরগি সাপ্লাই হয় সেই সাপ্লায়ারদের সাথে যোগাযোগ করবো সাপ্লায়ারদের সাথে যোগাযোগ করে কম দামে আমি ছোটো মুরগিগুলো কিনবো এবং আমার পোলট্রি ফার্মে রাখবো সেই পোলট্রি ফার্মে রাখার পর সেগুলি নানা ধরনের খাদ্য দিয়ে পোলট্রিগুলিকে বড়ো করবো এবং বড়ো হওয়ার পর নানান হোলসেলার হোটেল এবং নানান কাস্টমারের কাছে আমি সেগুলিকে বিক্রি করবো যার ফলে যে মুনাফা অর্জন হবে আমার তার সেই মুনাফার ফলে আমার নানারকম আর্থিক দিক থেকে লাভ হবে পোলট্রির ব্যবসার ক্ষেত্রে প্রথমে আমাকে দেখতে হবে যে আমি যাদেরকে সাপ্লাই করবো তারা রেগুলার সাপ্লায়ার দিয়ে পয়সাটা আমার কাছে আসছে কিনা আমি তাই প্রথমে সেই যাদের যাদের পোলট্রি সাপ্লাই করবো তা সেই সব হোটেল এবং সে সব কাস্টমারদের সাথে মান্থলি এগ্রিমেন্টে কাজ করবো যার ফলে তারা প্রত্যেকদিন আমার পোলট্রি ফার্ম থেকে মুরগি নিয়ে যাবে এবং মাসের শেষে একটা মোটা রকম পয়সা হিসেব মতো তারা পেমেন্ট করবে এর ফলে আমি পোলট্রি ফার্মের ব্যবসা করে আমি অনেক উপকৃত হব